ভারতে বিভিন্ন খেলা হয় ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা ভলিবল খেলা দাবা খেলা ক্যারাম খেলা হকি খেলা আরও অনেক খেলা আছে এবং এই কিছু দিন আগে ক্রিকেট খেলাকে ক্রিকেট বিশ্বকাপ হলো ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা ইন্ডিয়া ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং অনেক মানুষ কষ্ট পেয়েছে মানে ইন্ডিয়ায় অনেক মানুষ কষ্ট পেয়েছে যে ফাইনালে গিয়ে ইন্ডিয়া হেরে গেছে এরকম খেলা আছে তার পরে ফুটবল খেলা যেটা এখনও আমাদের দেশ এখনও বিশ্বকাপে যেতে পৌঁছায় মানে বিশ্বকাপ খেলতে পারেনি যেমন আমাদের ফুটবলে ভালো ভালো প্লেয়ার আছে বাইচুং ভুটিয়া তার পরে আরও কী সঞ্জু স্যামসন আরও বিভিন্ন প্লেয়ার আছে যারা ভালো খেলছে কিছু দিন আগে আমি নিউজে দেখছিলাম না ইন্ডিয়া মানে ফুটবলে ভালো খেলছে আমার মনে হয় যদি ইন্ডিয়া যদি ফুটবলে যদি আন্তর্জাতিক স্তরে পৌঁছায় বা স্বীকৃতি পায় আমার খুব ভালো লাগে বা ভালো লাগবে